আমি একটা জলের ব্যবসা শুরু করেছি তো প্রথমদিন আমি সবাইকে পঞ্চাশ শতাংশ ছাড় দেবো এবং আমি অনেক পোস্টারও ছাপিয়েছি এবং সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি যাতে মানুষ আসে আমার কাছে জল কিনতে এখানে উন্নতমানের জল পাওয়া যায় আর আমি মনে করি যে একটা ব্যবসার জন্য একটা অনেক বড়ো মূলধনের প্রয়োজনের হয় কারণ এই ব্যবসার মধ্যে লাভ এবং লস দুটোই থাকে ওইজন্য ব্যবসাতে নামতে গেলে একটা বড়ো মূলধন নিয়ে নামার জন্য প্রস্তুত হও আর আমি সেটাই করেছি আমি একটা বড়ো মূলধন নিয়েই নেমেছি যদি লস হয় সেটা আমি আরও ভালোভাবে পরে রিকভার করতে পারব